পোলট্রির যত্ন নেওয়া হয় আমরা পোলট্রি চাষ করে থাকি প্রায় প্রত্যেক বাড়িতে এখন প্রায়ই দেখা যায় পোলট্রি চাষ পোলট্রি চাষ করা হয় পোলট্রি চাষ করি আমরা তো পোলট্রিদেরকে চাষ করি আমরা ভালোভাবে চাষ করি বা পোলট্রিদের থাকার জন্য আলাদা জায়গা করি তাদের ঠান্ডা তাদের কেউ ঠান্ডা হয় যাতে না লাগে তার জন্য তাদেরকে উপরে তাদেরকে চারিদিক থেকে ঝাঁপ ফেলে দেওয়া হয় আর কি চারদিক থেকে ঘিরে দেওয়া হয় এবং তাদেরকে বৃষ্টি বা রোদের হাতে থেকে বাঁচার জন্য ওকে বাঁচার জন্য তাদেরকে রোদ বা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তাদেরকে তাদেরকে উপরে ছাদও দেওয়া হয় তাদের তো তারা তারও ভেতরে সুস্থ থাকে বা তাদের তার উপরে ভেতরে তারা ভালো থাকে এবং মুরগি পালন করা হলে মুরগিদের মুরগি পালন করা হলে মুরগিদেরকে অত ভালো করে আমরা যত্ন সহকার পালন করি না যাই হোক তাদেরকে ভালো করে দেখাশোনাও করি না তাদেরকে থাকার জন্য ছোটো একটা জায়গা করি কিন্তু না সেটা করলে হবে না তাদেরকে ভালো করে কী খাওয়া দাওয়া দিতে হবে ভালো জায়গায় রাখতে হবে পোলট্রি ফার্মে যেরকম পোলট্রি চাষ করে তাদেরকে যেমন ব্যবহার করে তাদেরকে যেমন সুস্থভাবে রাখা হয় মুরগিদেরও ঠিক তেমনভাবে পালন করতে হবে তো এখন সাধারণ মানুষ ওরকমই করে না আর মুরগিদেরকে পোলট্রিদেরকে যেমনভাবে রাখা হয় মুরগিদেরকে তেমনভাবে রাখা হয় না পোলট্রি চাষে পোলট্রিদেরকে সারাদিনে প্রাপযক্ত পরিমাণ মতো তাদেরকে খাওয়ার দেওয়া হয় দিনে তিনবার তাদেরকে খাওয়ার দেওয়া হয় তাদেরকে তাদেরকে ভালো রাখার জন্য ডাক্তার বা ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া হয় তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় এবং তাদের এবং ওষুধ হয় ত এবং মুরগিদেরকে সেটা করা হয় না তাদেরকে ওরকম ভ্যাকসিন দেওয়া হয় না দিনে দু তিনবার ভালো করে খাওয়া দাওয়া হয় না তো মুরগি পালন করতে গেলে মুরগিদেরও ঠিক যেমন পোলট্রি চাষ করে পোলট্রিদেরকে যেমনভাবে ভালো করে কী ভালো করে মানে ভালো করে তাদেরকে দেখাশোনা করা যেরকম হয় ঠিক মুরগিদেরও ভালো করে দেখাশোনা করতে হবে তো কিছু কিছু সময় মুরগিদের জন্য বা আরও যেসব পশুপখি পালন করা তাদের জন্য ওষুধ ব্যবহার করা তাদেরকে ওষুধ খাওয়ানো এটাই ভালো পোলট্রি পোলট্রিতে যেমন করা হয় মুরগিদেরও তেমন করা এটাই ভালো তো দুটোইকে ভালো করে ভালোভাবে দেখাশোনা করায় এটাই নিয়ম তো মানুষ এখন ওটা করে না পোলট্রি এখন প্রায় মানুষ পোলট্রি ফার্ম পোলট্রি চাষ করে পোলট্রিদেরকে ভালোভাবে খাওয়া দানা দেয় বা মুরগিদেরকে ভালো করে খাওয়া দানা দেওয়া হয় না তো সকলকে বলা যায় যে ভালো করে দুটোকে সমানভাবে দেখাশোনা করা খাওয়ান দান দেওয়া ইত্যাদি ইত্যাদি